না বাইকিং সম্প্রদায়ের সাথে সব সময় যোগাযোগ রাখাটা খুবই দরকার এবং রাইডের রাইডের সময় সবাই সাথে গেলে আরও একটা মজা হয় একা যেতে একটা এক রকমের আপনি মজা পাবেন আর এক সাথে সব রাইডার সম্প্রদায় এক সাথে গেলে আপনি আরও বেশি উত্তেজনার সাথে মজার সাথে যেতে পারবেন আর তাতে আপনার শরীরের স্ট্রেস বাইকের স্ট্রেস আর এবং খরচাপাতিও অনেকটাই সেভ হয় কারণ যখন সবাই এক সাথে যান একটা রাইডার সমিতি বাইকিং সমিতি যখন সবাই এক সাথে যান তখন সব কিছুই আপনাদের সবার মধ্যে ডিভাইড হবে আপনি যখন একটু হাঁফিয়ে পড়বেন তখন আপনাকে ছেড়ে কিন্তু কোনো রাইডারই এগোবে না সেইখানে আপনাকে সাহায্য করে আপনাকে পুরোপুরি সুস্থ করেই তারা কিন্তু এগোবে তো রাইডার সম্প্রদায়কে একটা ছোটখাটো নিজের ফ্যামিলি বলাটা ভুল কিছুই হবে না রাস্তাঘাটে যেখানে সেখানে অসুবিধা হলে এই কেউ এগোক না এগোক কিন্তু রাইডার সম্প্রদায় সব সময় এগিয়ে থাকে একে অপরকে সাহায্য করার জন্য এছাড়াও যখন আপনারা এক সাথে সবাই পর পর দশ জন কুড়ি জন মিলে যাবেন তখন কোথাও গিয়ে ঘুরতে গেলেও মজা হবে এবং আপনি হয়তো বাইকের সম্বন্ধে কিছু জানেন না আপনার বাইকটা খারাপ হয়েছে কিন্তু কেউ না কেউ তার মধ্যে ঠিক আপনার বাইকটাকে কমসে কম সারানো কিংবা পেট্রোল পাম্প অবধি নিয়ে যাওয়ার মতন অবস্থায় করে আনতে পারে এছাড়াও অনেক ধরনের সম্প্রদায়ের সাথে বাইকিং সম্প্রদায়ের সাথে অনেক ধরনেরই ভালো ভালো যুক্ত লোকজন জড়িয়ে আছে অনেকই রাস্তা এখনও আছে আমাদের মধ্যে যেখানে রাত্রিবেলাতে বাইকিং করাটা একলার পক্ষে খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে এমনও অনেক রাস্তা আছে আমাদের এখানেতে যেখানেতে আপনি হয়তো পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার অবধি কোনো রাস্তায় লাইট কি কিছুই পাবেন না একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আপনার অনেক সময় যেতে হতে পারে সেই জায়গাতে প্রায়শই ছিনতাইকারী দল এবং ডাকাত দলের একটা ভয় থেকেই যায় সেখানে যদি আপনারা সবাই বাইকিং সম্প্রদায়ের সাথে এক সাথে যান এই ভয়টাও কিন্তু অনেকটাই আপনার মকুব হবে